বাংলা ভাষায় ব্যবহারের সময়ের সাথে পরিবর্তিত হয়েছে প্রযুক্তি এবং ইন্টারনেটের উত্থান সহজেই বাংলা ভাষার ব্যবহারে পরিবর্তিত এনেছে একটি মূল পরিবর্তন হল বাংলা ভাষা ডিজিটাল সামাগ্রিকভাবে উপলব্ধ হয়ে এলেই এর মাধ্যমে আমরা অনেক পরিবর্তিত দেখতে পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে বাংলা সাহিত্য সংবাদ নিউজ ব্লগ সাম্প্রতিক প্রচারণা এবং অনলাইন কমার্স সহ অনেক ধরনের বাংলা সামগ্রী প্রকাশ পেয়েছে এছাড়াও সমাজে আরও বিভাগ বাংলা ভাষার ব্যবহারে পরিবর্তিত হয়েছে সামাজিক যোগাযোগ এর মাধ্যমে বাংলা ভাষা মুদ্রিত এবং অনলাইন কমিউনিটিগুলা গঠন করা হয়েছে বাংলা ভাষা সামাজিকের মাধ্যমে মানুষের আমা আপনাদের পরিচিতি করতে পারেন এবং বাংলা ভাষা আলোচনা ও পরি পরামর্শ দিতে পারেন